আমাদের বাড়ির সামনে আমার বন্ধুর বাড়ি তার বাড়ির সামনে একটি জায়গা ছিল যেখান দিয়ে মাটি দিয়ে চুর করা ছিল আমি তাকে পরামর্শ দিলাম যে এই জায়গাটার মধ্যে একটা বাগান তৈরি করলে খুব সুন্দর হবে সে বললো কীভাবে তৈরি করবো আমি বললাম দুটো মজুর লাগিয়ে ওই মাটিগুলোকে ভালো করে চারিয়ে দিতে এছাড়াও একটু জমি থেকে সার নিয়ে এসে ওই মাটির মধ্যে দিয়ে দিতে এবং চারিদিকটি বাঁশের বেড়া করে দিতে আমার বন্ধু সেটি শুনে আমি যেভাবে বললাম সেভাবে সে করলো তারপরে তাকে টিপস দিলাম যে অনেকগুলো ফুলের গাছ নিয়ে আসতে তারপরে সে নিয়ে আসলো অনেক ফুলের গাছ যেমন গাঁদা চন্দ্রমুখী সূর্যমুখী তারপরে নানান রকমের চন্দ্রমল্লিকা নানান রকমের ফুলের গাছ নিয়ে আসলো গাছ নিয়ে এসে ওইখানে একপাশে ফুলের গাছ লাগালো আরেক পাশে তাকে বললাম কিছু পাতা বাহার গাছ লাগাতে তারপরে সে কিছু পাতা বাহার গাছ লাগালো ওই ফুলের বাগানের মধ্যে তাকে বললাম যে কিছু সবজি নিয়ে এসে একটা ধারে লাগিয়ে দিতে তারপরে সে কিছু সবজি নিয়ে এসে লাগালো সেটি হল মুলো তারপরে আরও অনেক রকমের একটু বেগুন গাছ নানান রকমের সবজি লাগালো লাগিয়ে সে একটি বাগান তৈরি করেছিল বাগানটি যখন ফুলে ফলে ভরে ওঠে তখন দেখতে লাগছিল খুবই অপরূপ